নয় লক্ষ ন হাজার নশো সাত লক্ষ ছ হাজার পাঁসশো তেইশ দু লক্ষ তিন হাজার তিনশো তিন দশ হাজার দুশো পাঁচ আট হাজার একশো পঁচিশ